সত্যি বলতে কী আমার জীবনে একজনের সাথে কাজ করতে আমার একটুকুও ভালো লাগেনি যার সাথে থাকা প্রায় আমার কাছে দুর্বিষহ হয়ে উঠেছিল তা হল আমার এইচএস অর্থাৎ উচ্চমাধ্যমিক দেওয়ার পরে আমি টেলারিংয়ের কাজ শিখে বাইরে কাজে চলে যাই বাইরে অর্থাৎ নদিয়া জেলার বাইরে আমি কাজে চলে যাই সেখানে গিয়ে আমাকে একজনের সাথে রুম শেয়ার করতে হয় আমরা দুজনে একসাথেই কাজ করতাম কিন্তু সেই মানুষটি হয়তো এখন আমার সাথে তার পরিচয় নেই ঠিকই কিন্তু তার সাথে তখন থাকাটা দুর্বিষহ ব্যাপার হয়েছিল অর্থাৎ সে এক অপরিষ্কার জীবনযাপন করতে পছন্দ করত কিন্তু আমি স্বভাবতই প্রথম থেকেই খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি আমার বিছানা বলুন ঘরটা বলুন ঘর বলতে সেখানে একটা ছোট্ট রুম নিয়েছিলাম ভাড়াতে এবং সেই ভাড়ার রুমটি খুব ছোট ছিল সেখানে একটা শুধুমাত্র খাট একটা জলের ফিল্টার আর এবং জামা কাপড় রাখার জন্য একটা ছোট্ট আলমারি যেটা দুজনকে ভাগাভাগি করে রাখতে হতো সে দুজনের মধ্যে সব থেকে অপরিষ্কার নোংরা মানসিকতার এবং নোংরা অপরিষ্কার মানুষ ছিল সে তার বাড়ি ছিল আমার বাড়ির থেকে বহু দূর বহু দূরে আমার জেলার মধ্যে ঠিকই কিন্তু অন্য অন্য জায়গায় সেই মানুষটির সাথে তার নাম বলব না আমি কারণ সে হয়তো পরে এটা জানতে পারবে আমি তার নামে বলেছি তখন সে খারাপ ভাবতে পারে কাজেই আমি বলতে চাই যে সব সময় সব সময় অ্যাডজাস্ট করা যায় না সব কিছু মানিয়ে নিয়ে থাকা যায় না এবং আমি যেই পরিস্থিতি সামলানোর জন্য তখন কী করেছিলাম জানেন আমি আমার কেরিয়ারটাকে তখন আমার চার বছরের কেরিয়ারকে আমি সেখানে স্টপ করে দিয়ে বাড়ি চলে আসি এবং বাড়ি এসে আমি পুনরায় আমাদের এখানে নদিয়া জেলাতেই আজ প্রায় অনেক বছর হল আমি টেলারিংয়ের কাজ করছি এবং কাজ করতে করতে আমি এখন একটা নিজে দোকান করেছি এবং সেখানে আমি মাথা উঁচু করে সমাজের সাথে তাল মিলিয়ে আমার হাজব্যান্ডের সাথে তাল মিলিয়ে আমি এগিয়ে চলছি